আমি সন্ধ্যে সাতটায় কলকাতা এয়ারপোর্টে যাওয়ার জন্য দুপুর দুটো থেকে ক্যাব বুক করে রেখেছিলাম কিন্তু আমি আপনাদের এজেন্সিকে জানাতে বাধ্য হচ্ছি যে আপনার ক্যাব ড্রাইভারকে দুটোর অনেক আগে থেকে ফোন করা সত্ত্বেও উনি ঠিক সময় মতন আমার বাড়িতে এসে পৌঁছায়নি আপনার ক্যাব ড্রাইভার এই গাফিলতির জন্য আমি প্লেন ধরতে পারিনি এতোগুলো টিকিটের টাকা জলে চলে যাওয়ার পরেও আপনাদের মনে হয় আপনাদের ক্যাবের টাকা আমার দাওয়া উচিৎ কোনোরকমে আমি ক্যাবের ভাড়া দিতে পারব না